আমাদের এলাকায় প্রায় সব এলাকায় কৃষক শ্রেণীর লোক আমরা প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু চাষ যেমন পোলট্রি বা দেশি মুরগি হাঁস ছাগল গরু মহিষ ইত্যাদি মানে পালন করে থাকি বা তাদের প্রজননও করিয়ে থাকি তো এখানে কিছু পোলট্রি পালনকারীর কারীর দের ইয়ে কথা বলছি আমি কিছু দিনেও পোলট্রি পালন করেছি এর ভেতরে পোলট্রির যে প্রজনন ব্যবস্থা সেই প্রজনন ব্যবস্থা এমনই হয় যে একটা দলে হয়তো কুড়িটা মুরগি আছে তার ভেতরে আমি হয়তো প্রজনন যখন আমি করাব তখন আমি মোরগের সংখ্যাটা একটু কমিয়ে দেবো যেমন পাঁচটা মুরগি পিছু একটা মোরগ রাখা এটা বিজ্ঞানসম্মত তাই আমরা পাঁচটা মুরগি পিছু একটা করে পুরুষ সঙ্গী রাখি যাতে এর প্রজনন ক্ষমতা বা বিভিন্ন রকম সুস্থ বাচ্চার ইয়ে করা মানে তৈরি হয় তার জন্য আমরা এই ইয়েগুলো করি এবং এদের শারীরিক বৈশিষ্ট্য বলতে আমরা বলিষ্ঠ সুন্দর চেহারা এই সব নিয়ে আমরা ইয়ে নির্বাচন করি পুরুষ মুরগিটি নির্বাচন করি যাতে ছোটো বাচ্চাগুলো খুব ভালো হয় এবং ধরুন মুরগি আমরা যখন প্রথম নিয়ে আসি প্রথম নিয়ে এসে তাদের মার মায়ের কোলে যেমন তারা তাপ বা আলো বাতাস পায় তেমন ওদেরকেও আমরা যখন প্রথমে পালিত করি প্রথমে নিয়ে এসে কারেন্টের বাল্ব জ্বালিয়ে তার ভেতরে চারিদিক ঘিরে তার ভেতরে রেখে দিই এবং প্রথমে আমরা তাদের যত্নর জন্য তাদের গ্লুকন ডি বা আমুল দুধ গুলে তাদের জল খাওয়ার ব্যবস্থা করি হ্যাঁ এই এই হচ্ছে ছোটো প্রাণীদের আমাদের যত্ন নেওয়ার বিষয় যত এদের লালন পালন করবেন ততই এরা সুস্থ স্বাভাবিক এবং রোগ মুক্ত হবে এরপর আমরা বিভিন্নরকম ভ্যাকসিন মাধ্যমে এদের বাঁচিয়ে সুস্থ রাখি